একটা নারীর প্রতি যদি নাচের সম্পর্কেতে কোনও একটা কথা ওঠে তো সেখানে অনেক বড় একটা বিষয় আসে যেমন একটা নারী যদি নাচ করতে তার যদি শখ থেকে নাচ করতে চায় কিন্তু সমাজ তাকে বাদই দেয় এমনকি একটা নারী ষোলো বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত তার শখ শান্তি সমস্ত কিছু তার বাড়ির জন্য অনেক কিছু ত্যাগ করা হয় কারণ একটা মহিলা হয়ে জন্ম নেওয়া আর মহিলা হয়ে যে নাচ করা তাতে পড়াশোনা করা বাইরে যাওয়া সেই মানে সমাজের যে ফ্যামিলি সমাজের মানে লোকেরা এমন এমন কথা বলে যে একটা মানুষ একটা মহিলা ক্ষেত্রে এটা অনেক বড় একটা কথা অনেক বড় বিষয় সমাজের কিছু মানুষ যদি একটা নাচ করে একটা মহিলা তো সমাজে অনেক মানুষ অনেক কথা বলতে বলে তার সেই মাইন্ডটার মানে সেই মহিলাটাকে যদি সে একটু এগিয়ে যেতে চায় তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে সমাজের লোকে কিছু কিছু মানে বেশি অংশটা লোকে তাকে পিছিয়ে দেওয়া তাকে একটা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার একটা মানে বন্দি রাখার জন্য সে মেয়েটাকে দাবিয়ে রাখা হয় আর সমাজের কথা ভেবে বাড়ির পরিবার যে বাবা মা তারাও বলে একটা মেয়ে মানে তুমি যদি নাচ করো নাচ থেকে তুমি তো কিচু খারাপ করো মানে ওরা এটাই জানে একটা মহিলা যদি ঘর থেকে বাইরে বের হয় নাচ করে পড়াশোনা করে তো সেই মহিলাটা বাজে হয়ে যায় বদমাইশ হয়ে যায় তো এটা সমাজ মানুষ ভাবে কিন্তু সমাজের মানুষের এটা তো কোনও জ্ঞান বুদ্ধি নেই যে একটা মানুষ একটা মহিলার মধ্যেও সে যে মানে তা মানে হিম্মত আছে যে সে মানে নাচ করার সাথে সাথেও সে পড়াশুনোও করতে পারে নাচ করার সাথে সাথেও সে ভালো একটা পজিশানে যেতেও পারে কিন্তু সমাজের মানুষ সেটা তো বোঝে না আর আর এর পর থেকে যে সম্মুখীন হতে একটা নারীর এইসব ক্ষেত্রে যে সম্মুখীনগুলো হতে হয় এগুলো যে যে নারী এইগুলো করেছে সেসব নারীদের অনেকটাই সম্মুখীন হতে হয় কারণ এইসব কথাবার্তার কারণে কারণ সমাজে অনেকরকম মানে অনেকরকমের লোক অনেকরকমের কথা বলতে হয় কোনও কিছু করতে গেলেই সেই নারীটাকে দশবার চিন্তাভাবনা করে সেই কাজটা করতে হয় এরকমইভাবে সমাজের লোক তাকে এরকমভাবে দাবিয়ে রেখে দিয়েছে সেই কারণে একটা যে নারী মানে কিছু করতে চায় জীবনে তাকে অনেকবারই অনেক বিপদের সম্মুখীন হতে হয় নাচ থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে এভরিথিং নারীদের মধ্যে অনেক কিছু মানে নারীদের চলার ক্ষেত্রে অনেক কিছু সম্মুখীন অনেক কিছু মোকাবিলা করতে হয়